আমরা যেখানেই ভ্রমণ করতে যাই যাই না কেন সেখানকারে যা জিনিসপত্রের অনেকই দাম অনেক বেশি তাই আমাদের বাচ্চা গাচ্চা বাচ্চা কাচ্চা নিয়েও যাই তাই আমাদের পোষায় না আর অন্যের খাবার দাবারের আমাদের যেখানে আমরা যেখানেই যাই সেখানে আমাদের পর্যটকরা আমাদের মতোন লোকদের দেখলে তারা বেশি করে দাম বলে যেমন সেই দামের জন্যও আমাদেরও খুব অসুবিধা হয় তাও আমরা সেই সব দামের জিনিসও খাই খাওয়ার পরেও আমাদের বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ হয় কোনো খাবার দাবার ভালো না তাও আমাদের বাধ্য হয়ে খেতে হয় আমরা ঘুরতে যাচ্ছি বলে তাই খেতে হয় তা এই এই কারণেই আমাদের মানে কোথাও গিয়ে ভ্রমণে খাওয়ার দাওয়ার খেলে কষ্ট হয়